আমি আমার পরিবারের জন্য সবসময় স্বাস্থ্যকর খাবার রান্না করার চেষ্টা করি কারণ স্বাস্থ্যকর খাবার না হলে সেটা খুবই অস্বাস্থ্যকর হয়ে পড়বে এবং অসুস্থ হয়ে পড়বে সেই জন্য আমাদেরকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমার পরিবারের জন্য স্বাস্থ্যকর খাবার যেটা আমাদেরকে আমাদের স্বাস্থ্য গঠনের জন্য উপকারী এবং আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না যেমন ধরুন তেল ঝাল বেশি না দিয়ে স্লাইট রান্না করা এবং গ্রিন সবজি বেশি করে ব্যবহার করা রান্নাতে এবং গ্রীন স্যালাদ বেশি করে খাবারের মধ্যে রাখা এটা আমরা সবসময়ই চেষ্টা করি